আশেপাশে জায়গা বা শহরে ভ্রমণ করার সময় অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি বিশেষ করে শহরে যানজট খুব হয় সেই জন্য রাস্তায় অনেক জ্যাম থাকে সাধারণত কোনো গাড়ি বুক করে যেমন বাস বা অটো করে যাই তো আমরা এই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেরকম আমরা আগে দক্ষিণেশ্বর যেতাম তখন অনেক টাইম লেগে যেত বাসে করে দক্ষিণেশ্বরে যেতে গেলে দু ঘণ্টা সময় লেগে যেত এখন সেখানে মেট্রোর ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেখান থেকে বেলুড় মঠ গেলেও অনেকটা টাইম লেগে যায় আগে কালীঘাট মন্দিরে বাসে করে যেতে হতো এখন সেখানে মেট্রোর ব্যবস্থা করা হয়েছে এছাড়া যে কোনো জায়গায় আশেপাশে যাওয়ার জন্য আমাদের বাসের উপর নির্ভর করতে হতো আবার অনেক জায়গায় বাসের ব্যবস্থা ছিল না তখন সেখানে অটো করে যেতে হয় অটো করে যাওয়ার জন্য টাকাও খরচ হতো এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে